আমি তো শীতকালীন ঋতুতেই বেশি ভ্রমণ করতে পছন্দ করি কারণ বছরে অন্যান্য ঋতুর থেকে শীতকালীন ঋতুটাই সবচেয়ে আরামদায়ক আর খুব মনোরম আমার ক্ষেত্রে মনে হয় কারণ মানে শীতকালে দিনের বেলা কোনো রকম অস্বস্তিকর বা অন্যান্য কোনো অসুবিধাও হয় না কারণ শীতকালে কোনোরকম বৃষ্টিও হয় না আর বেশি রোদও থাকে না তাই ওই শীতকালীন দিনের বেলার আবহাওয়াটা খুবই আরামদায়ক এবং বা দিনের বেলার পরিবেশ বা প্রাকৃতিক দৃশ্যও খুব মনোরম আর তাছাড়া আর দিনের বেলা কেন রাতের বেলাও খুবই খুব একটা অসুবিধা হয় না কারণ রাতের বেলাও সেই একই শীতকালীন অনুভব হয় মোটামোটি মানে ভ্রমণের জন্য তো আমার মনে হয় যে শীতকাল ঋতুটাই সবচেয়ে সবচেয়ে ভালো